হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ আমি স্টেশনারি ডিলার বলছি কেন কিছু কি দরকার

হ্যাঁ আমার দোকানে আপনি এসে সাজতেও পারেন এবং সাজানোও হয় আলাদাভাবে পার্সোনালভাবে এবং আমাদের এই স্টেশনারি দোকানে সাজার সমস্ত জিনিস পাওয়া যায় যেমন ধরুন মেকাপ বক্স এবং বা মেয়েরা মানে কোনও অকেশনে বা কোনো বাড়িতে অকেশনে বাড়িতে গেলে যে সমস্ত সাজার জিনিস লাগে সে সমস্ত জিনিস আমার এই দোকানে পাওয়া যায় আপনার যেই যঁ যেমন যেই সমস্ত জিনিসগুলি লাগবেন আপনি আমাকে বললে আমি অবশ্যই দিয়ে দেব আমার দোকানে সমস্ত জিনিসই পাওয়া যায় আমার দোকানটা সারাক্ষণই খোলা থাকে শুধু দুপুর টাইমটা যেমন সকালে আমি ছটায় খুলি আমি একটার সময় বন্ধ করি এবং বিকালে চারটা থেকে রাত্রে নটা অবধি তো আপনি কবে আসছেন কিনতে তাহলে ও আপনার

হুম হুম হুম হুম তাহলে আপনি সাড়ে পাঁচটার দিকে আসতে পারেন

হ্যাঁ অবশ্যই ফাঁকা থাকবে ওই টাইমটা আমার ফাঁকা থাকে তো আপনি আপনার ওই যেখানে যাবে সেই বাড়িটা বিয়েবাড়ি বা বন্ধুত্বর বাড়ি ওই বাড়িটা বন্ধুর জন্মদিন যাই হোক ওইটা কবে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হাঁ হাঁ হাঁ হুম হুম হুম হুম

ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি তাহলে কাল সাড়ে পাঁচটার সময় আসবেন হুম ঠিক আছে রাখুন রাখুন হুম হুম ঠিক আছে